হ্যালো বলছি আপনি

আমি একটা বয়স্ক মানুষ বলছি বলছি আমাদের গ্রামে এখানে আমরা কোনো ওষুধ পত পত্র পাচ্ছি না আর না আমরা ঠিকঠাক করে পাচ্ছি না আমাদেরও এখন তো বয়স হয়ে গেছে আমাদের অনেক তো আমরা ওষুধ ওষুধগুলো ঠিকঠাক পাচ্ছি না আর আমাদের এখানে একটা পার্ক হলে ভালো হয় বয়স্কদের জন্যে আমরা বয়স্করা গিয়ে বিকেলে সকালে একটু বসতে পারি সেরকম একটা পার্ক হলে খুবই ভালো হয় কারণ আমরা তো সব জায়গায় যেতে পারি না আমাদের বয়স হয় গেছে ইয়ং ছেলেরা থাকে আর কীর্তন গানেরও একটু ব্যবস্থা করলে হয় পাশে হ্যাঁ ওখানে যায় আর পার্কটা একটু হলে খুবই ভালো হয় আমাদের বয়স্কদের জন্যে হ্যাঁ আপনারা দেখলে খুবই ভালো আর আমাদের বয়স হয়ে গেছে যেহেতু সিক্সটি আপ হয়ে গেছে আপনারা ওষুধগুলো আমাদের অ অনেক রকম সমস্যা আছে আচ্ছা এইগুলো করলে খুবই ভালো হয় আর আমাদের যেহেতু তখন গ্যাস অম্বল লেগেই আছে এখন বয়স হয়ে গেছে একটু কিছু খেতে পারি না এইগুলোর এই ওষুধগুলো ঠিকঠাক মেডিসিনগুলো ঠিকঠাক পেলে খুবই ভালো হয় আমাদের হ্যাঁ ঠিক আছে